আমাদের ভারতে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ সব ধর্মের মানুষ এই ভারতবর্ষে একসাথে বসবাস করে এবং একে ওপরের ধর্মীয় অনুষ্ঠানে আনন্দ করে উৎসব পালন করে একই সাথে মিলে মিশে কোনো ভেদা ভেদ তাদের মধ্যে নেই এর থেকেও সব এর থেকেও বড়ো হলো যে মানুষ মানব ধর্ম হচ্ছে সব থেকে বড়ো ধর্ম এর বাইরে কিছু হতে পারে না মানব ধর্মের মধ্যে পড়ছে একজন মানুষ যদি বিপদে পরে সে কোন ধর্মে বসবাস করে সেটা না দেখে আগে তার পাশে গিয়ে দাঁড়ানোই হচ্ছে মানুষের সব থেকে বড়ো ধর্ম তাই প্রতিটা মানুষের একে ওপরের পাশে দাঁড়ানো উচিত এবং ধর্ম নিয়ে যাতে মতবিরোধ না করে সেইটায় দেখা সমস্ত মানুষের সব থেকে বড়ো কর্তব্য